আমরা একটা বাগান করি তো বাগানে যে ফুলগুলো হয় কিছু ফুলের গাছ আছে বেশ কিছু ফুলের গাছ আছে আর কিছু ফলেরও গাছ আছে তো ফুলের গাছটা আমাদের যখন ফুল ফুটে গাঁদা জবা আরো কিছুগুলো যেগুলো দেবতাদের পূজায় কাজে লাগে তো সেই ফুলগুলো আমরা কিন্তু তুলে নিয়ে পুরুলিয়ায় যে কালীর মেলা আছে অন্য মেলা যখন মানে বিভিন্নরকমের পূজা টূজা দেবদেবীদের পূজা টূজা হয় সেই পূজার সময় আমরা কিন্তু ফুলগুলোকে বিকে দিই আমাদের লোক ধরা থাকে ওই লোকরা কখনও আমাদের ঘর এসে নিয়ে যায় আর না হয় কখনও আমরা তুলে নিয়ে ওই মন্দিরে যেয়ে যারা বিকে তাদের কাছে পৌঁছিয়ে দিই তো আমাদের সেটায় দু পয়সা হয় আর ফলের গাছগুলো আমরা ধরো কখনও ফল খাই কারণ বিভিন্ন রকমের এখন দিদিমণিরা আই শি ডি এশের দিদিমণিরা আসা দিদিমণিরা ওরা কিন্তু আমাদের গাঁয়ের ঘরের মেয়েছেলেকে নিয়ে বসে মিটিং করে ওরা বলে যে অন্তত খাবার সময় যদি একটুকু ফল তল খেতে পারো বাজার কিনে খাতে পারবে না আপেল আঙ্গুর সব সময় কিনতে পারবে না তো আমাদের যে সমস্ত আমরা ঘরে বা যে বাগানগুলা করেছি তাতে আঞ্জির আছে জাম হয় আম হয় তো আমরা দেখি যে দিদিমণিরা যখন বারে বারে আমাদেরকে বলে তো আমাদের ছেলেগুলোকে কিন্তু খাবার সময় ওগুলো কিন্তু দিই আর যেটা বেশি হয় সেটা কিন্তু তখন আমরা বাজারে বিকে নিয়ে দু চার পয়সা করি সেটায় আমরা নুন তেল করি ঘর চালাই কাউকে হয়তো বেতনও দিই আরো কোনও সময় নুতন গাছ কিনে নিয়ে আসি ফলের ফুলের যেগুলো দেখতে ভালো লাগে তখন সেগুলো আরো বাগানে লাগাই ওগুলা বিকে কিনেই আমরা কিন্তু আরো ধীরে ধীরে ধীরে ধীরে আমাদের বাগানটাকে বাড়াছি যাতে আরো বেশি আমাদের ফুল করতে পারি আরো আমরা ফলের গাছ বেশি করে লাগাতে পারি আর বিকে আমরা দু পয়সা করে আমরা নিজেরা রোজগার করে খেতে পারি